বাগান তৈরির জন্য একটা ফাঁকা জায়গা নিতে হবে তো সেই ফাঁকা জায় মাঠের মতো ফাঁকা জায়গায় বা মাটি খুঁড়ে সেই জায়গাটা পরিষ্কার করতে হবে এবং চারিদিক ঘিরে রাখতে হবে যাতে কোনো পশু পাখি না আসতে পারে তারপর সেই জায়গায় মাটি খুঁড়ে বাগানের গাছ চারা গাছ বসাতে হবে আর চারা গাছ বসানোর পর জল দিয়ে সেই জায়গা প্রতিদিন গাছগুলি খেয়াল রাখতে হবে এবং পশু পাখির হাত থেকে রক্ষা করার জন্য সব ব্যবস্থা রাখতে হবে সকালে বিকালে প্রতিদিন গাছে জল দিতে হবে গাছের খেয়াল রাখতে হবে এবং গাছগুলি বেড়ে উঠলে তাদের প্রতি আরও যত্ন নিতে হবে তো জল এবং সার দিতে হবে সময় মতো তো